হ্যাঁ সৌভিকদা হ্যাঁ আমি বলছি আমি আমি কুঁদরি পটল ঝিঙ্গা তুলেছি বুঝলেন মাঠ থেকে হ্যাঁ আপনার কি লাগবে হ্যাঁ আপনি কি পুরোটা নিতে পারবেন কুঁদরি আছে প্রায় ধরতে পারেন তিন কুইন্টালের মতো আর ঝিঙ্গাটাও প্রায় দু আড়াই কুইন্টাল হয়ে যাবে আর পটলটা একটু কম আছে পটলটা দেড় কুইন্টালের মতো আছে আর তার সাথে টমেটো কাঁচা লঙ্কা নেবেন কি হ্যাঁ টমেটোটা আপনার দিতে হবে ওটা হচ্ছে পঞ্চাশ কিলো ষাট কিলোর মতো হবে আর কাঁচা লঙ্কাটা ওই দশ কুড়ি কিলোর মতো হবে না না না না নষ্ট হবে না আমি আজকেই তুলছি মানে এখনো তুলা শেষ হয়নি আপনাকে ফোনটা লাগিয়েছি আর একটু হলে আর ঘন্টা খানেক লাগলে তুলাটা শেষ হয়ে যাবে আপনি না আপনাকে ফোন করলাম কেন আপনি তো অনেকদিনের আমার কাস্টমার আপনি এই মাল নেন সবদিন কোনওদিন ফোন করেন তো কোনওদিন না করেন না ওই জন্যই আপনাকে আর প্রথম থেকে ফোনে বলা এবারে আপনি যদি না বলে দেন তাহলে আমি অন্য জায়গায় করব তাই জন্য আপনাকে আগে ফোনটা করলাম টমেটো বুঝতেই পারছেন এখন টমেটোর দামটা একটা কাজ করবেন টমেটোটা নাহয় আপনার জন্য আমি আঠারো টাকা করে করে দিচ্ছি আর কুঁদরিটা কুঁদরিতো জলের দাম ছেড়ে দিন না কুঁদরিটা আপনি দু টাকা কিলো দেবেন আর হচ্ছে আপনার পটল আছে পটলটা একটু দাম বাড়া আছে পটলটা ওই সাতাশ টাকা করে দিতে হবে সে তো বুঝতে পারছি ছাব্বিশটা একেবারে মরে যাব না দেখবেন যা পারেন হ্যাঁ সেটা ঠিক আর আপনার লঙ্কাটা লঙ্কার দাম শুনেছেন তো এখন

হ্যাঁ এবারে আপনি অনেকদিনের পুরানো কাস্টমার আপনি নাহয় দু টাকা কম দিবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনি কি গাড়ি পাঠাবেন না গাড়ি করে পাঠিয়ে দেব আমি

হ্যাঁ আমার এই নাম্বারটায় ফোনপে আছে ফোনপে পাঠিয়ে দেবেন আচ্ছা ঠিক আছে আমি গাড়ি আছে একটা গাড়ি তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে দিয়ে হিসাব করে আপনাকে বলছি ঠিক আছে ঠিক আছে রাখুন